ভুল মালিকানা ও সর্বোপরি নিয়ন্ত্রণ ভার রাষ্ট্রের কৃষক তাদের উৎপাদনের মজুরি অংশ পেয়ে থাকেন আমার মতে যার জমি নেই এবং যার সব থেকে বেশি জমি তাকে সেই ভূমিহীন মা কৃষককে কিছুটা জমি ভাগের দিতে হবে এবং প্রয়োজনে তাদের তার কাছে ফসলের কিছু পরিমাণ ভাগ অংশ ভাগ নিতে হবে আমার মতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির জন্য এখন এক বাঁধ খনন করা খুবই জরুরি এখন বৃষ্টি খুব বৃষ্টির খুব অভাব আর হলেও তা সময়ে হয় না যা কাজে লাগে না যার কারণে একটি বড়ো ধরনের বাঁধ খনন করা খুবই জরুরি তাহলে জনগোষ্ঠী কৃষিশিল্পের উন্নতির জন্য ব্যবহার করতে পারবে যদি জমি চাষের জন্য ট্রাক্টর ব্যবহার না করি গরু দিয়ে চাষ করি বা লাঙল চালাই তাহলে ভালো হয় জমিতে জৈবসারের পরিমাণ বাড়বে এবং সঙ্গে যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে ফসলও বেশি ফলবে ফলে কৃষক বেশি লাভ পাবে